পশ্চিমবঙ্গের বিনোদন দৃশ্য ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি উন্নত এবং উন্নত সবথেকে বেশি অনেক বেশি সহজলভ্য অনেক বেশি সহজে এটা পাওয়া যায় বিনোদনের মধ্যে অনেক ধরনের শিল্প আছে এখানে সবকিছু হয় কী সস্তা মানে অল্প টাকাতে অল্প খরচে অল্প ব্যয়েতে আমরা সবকিছু দেখতে পাই অনেক ধরনের রিয়্যালিটি শো হয় সেইগুলো সব সস্তাতে হয় অনেক ধরনের ব্যবসা ব্যবসাও চলে অনেক কম ধরনের কম টাকায় অনেক জিনিসপত্র পাওয়া যায় এবং এটা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম অন্যান্য রাজ্যের তুলনা রাজ্যেতে যে জিনিসটার দাম এতটা বেশি হবে কিন্তু এটা পশ্চিমবঙ্গে অনেকটা কম হবে এখানে প্রতিভা অনেক বেশি উন্নত প্রতিভার মানুষ আছে কিন্তু তারা খুব কম টাকায় অল্প টাকাতে মানুষের সাথে ব্যবসা অনেক রিয়্যালিটি শো অনেক টাকাটার পরিমাণটা অনেকটা কম সেই জন্য হচ্ছে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে সস্তাতে অনেক জিনিস পাওয়া যায় সেটা ভারতের অন্যান্য রাজ্যে তার দাম অনেক দ্বিগুণ অনেক বেশি তাই পশ্চিমবঙ্গে মানুষজন অল্প পয়সাতে সমস্ত জিনিস কিনতে পারবে বিক্রি করতে পারবে ব্যবসা করতে পারবে অনেক বিনোদনমূলক শিল্পকলা চিত্র রিয়্যালিটি শো থিয়েটার সমস্ত কিছু দেখতে পাবে অনেক সুবিধা পাবে অনেক সুযোগ সুবিধা আছে পশ্চিমবঙ্গে সেটা ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশিই আছে